পিলাভুল্লাকান্দি থেকে পারাবিল উষা যিনি সারা বিশ্বের কাছেই পি টি উষা নামে পরিচিত তিনি একজন বিখ্যাত দৌড়বিদ তিনি একজন খুব ভালো অ্যাথলিটিক্স তিনি খুব ভালো দৌড় দৌড়াতেন এবং তিনি আমাদের বিশ্বের জন্য তিনি আমাদের দেশের জন্য অনেক অনেক মেডেল নিয়ে এসেছেন এবং অনেক অনেক পদক নিয়ে এসেছেন বিভিন্ন সোনা রূপো ব্রোঞ্জ ইত্যাদি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পদক এনে তিনি আমাদের ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছেন তার মতো তার মতো শক্তিশালী ক্ষমতাবান মহিলা খুব মহিলা খুব কমই রয়েছে বর্তমানে অনেকেই তা অনেকেই তাকে অনুসরণ করে তার মতো হওয়ার চেষ্টা করেছে কিন্তু তিনি সবার থেকে সেরা তার নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য আমরা ভারতবর্ষ আমরা ভারত ভারতীয় হয়ে গর্ববোধ করি তার মতো একজনকে পেয়ে তিনি বামী তিনি খুবই বাম সাহসী দিঢ় একজন মহিলা তার মতো একজনকে পেয়ে আমরা খুবই ভা আমি খুবই ভাগ্যবান ভারতের ভারতের এই জয় ভারতের এই পাম বা এই উন্নতিতে তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার মতো একজন অসামান্য অসাধারণ ব্যক্তি থেকে আমি তার মতো কঠোর দৃঢ় এবং ক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি হতে চাই তার মতো একজন দৃঢ় দৃঢ় মানসিক মানসিক সম্পন্ন ব্যায়াম সম্পন্ন মহিলা আমিও হতে চাই